আমি মনে করি যে রান্না করাটা মহিলাদেরই কাজ নয় পুরুষরা রান্না করতে পারে এবং পরিবারে পুরুষরা অনেকে রান্না করে থাকে আজকে আমাদের বাড়িতে সবাই প্রায়ই যতো পুরুষ আছে সবাই রান্না করে রান্না করাটা বিশাল কিছু বড়ো কাজ নয় মানে বড়ো কাজ বলতে কঠিন কাজ নয় চেষ্টা করলে সব কিছুই করা সম্ভব এবং আমি রান্না করে দেখেছি হয়তো তা আমাদের পরিবারই নিজেরই বাবা মামা সবাই রান্না করে রান্না করাটা একটা আর্ট বলা যায়